ভারতের জনপ্রিয় যোগব্যায়াম গুরু হলেন রামদেব বাবা এবং জগ্গি বাসুদেবা ওনাদের অনুপ্রেরণায় আমরা প্রতিদিন সকালে যোগব্যায়াম করি এবং সুস্থ থাকি